নাগরিক বিজ্ঞান হলো সমাজের এক বিশেষ গুরুত্বপূর্ণ এখন দেখা যায় নাগরিক কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে শহরে বাস করে সেই নাগরিক তবে প্রাচীনকালে এ ধারণা গৃহীত হলেও এখন আর এটার গ্রহণযোগ্য নয় এখন বৃহদায়তন রাষ্ট্রের যুগ নাগরিক হলে সেই ব্যক্তি যিনি একটি রাষ্ট্রে স্থায়ী বাস করেন বিনিময়ে রাষ্ট্র নির্দেশিত কিছু কর্তব্য পালন করেন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং রাষ্ট্রের সভ্য হিসাবে কতগুলি অধিকার ভোগ করেন এবং সমাজের মঙ্গলার্থে নিজের চিত্র মতামত প্রয়োগ করে যে ব্যক্তি রাষ্ট্রের প্রতি আনুগত্য তাই স্বীকার করেন কাছ থেকে সব ধরনের পৌরসামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার লাভ করেন এবং সমাজের মঙ্গলের জন্য নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করার জন্য সচেষ্ট থাকেন সেই ব্যক্তি হলেন নাগরিক পৌরনীতি হল সমাজের নাগরিকদের অধিকার ও অধ্যায়ন এটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান প্রাচীন গ্রীসে নাগরিকও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য ওই সময়ে ছোটো অঞ্চল নিয়ে গড়ে উঠত নগর রাষ্ট্র ছাড়া নগর রাষ্ট্রীয় কাজ সরাসরি অংশগ্রহণ করতো তাদের নাগরিক বলা হতো শুধুমাত্র পুরুষ সেই রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত কেবলমাত্র তাদেরকে নাগরিক বলা হতো দাস মহিলা বিদেশে এই যুগ ছিল না নাগরিকের আচরণ দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনায় হলো পৌরধীস বিষয়বস্তু রাষ্ট্রপ্রদত্ত নাগরিকের মর্যাদাকে বলা হয় নাগরিকতা আর রাষ্ট্রের সাথেই জড়িত সবই পৌরনীতি বিষয়বস্তু ব্রিটিশ রাজ্যবিজ্ঞানের এই ওয়ার্ডের মতে পৌরনীতি হলো গানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতির ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে বর্তমানে এদিকে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটছে অন্যদিকে নগর রাষ্ট্রের হলেও বৃহত আকারে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে